হ্যালো হ্যাঁ বলছি স্যার আপনি যেহেতু একজন সমাজ কর্মী তো নারীশিক্ষা কিম্বা যে যৌন শিক্ষার ওপরে কী ব্যবস্থা নিচ্ছেন নারীশিক্ষা কিম্বা যৌন শিক্ষার ব্যাপারে তো আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন আপনাদের সমাজ সে সমাজ সেবা যে করেন সমাজ কর্মী হিসাবে কী কী ব্যবস্থা নিচ্ছেন আপনারা তো এই বিষয়ে কি কিছু মানে যান স্কুলে স্কুলে যান কি সেখানে যেহেতু আমার একটা স্কুলে মেয়ে পড়ে ছোটো থেকে স্কুলে এই শিক্ষাগুলো তো মানে যেহেতু তাদের পড়াশুনোর পাশাপাশি

আচ্ছা বলছি যে আমি যেহেতু একজন গৃহবধূ এবং আমার একজন এরম একটা মেয়ে পড়েও ছোটো থেকে তো এগুলো কি অনেক সময় কি হয় যে কোনও নাটকের মাধ্যমে কিংবা মানে নিজেদের মধ্যে আলোচনার মধ্যমে কিন্তু এগুলোও বোঝানো যায় এটা আমার একটা ব্যক্তিগত মতামত আমি বলছি হয়তো একজন অভিভাবক হিসেবে তো সেখানে হয়তো কিছু নাটক করে যে বোঝানো যায় যে কিছু ব্যাড টাচ কিছু গুড টাচ যেগুলো ছোটো থেকেই সেগুলোকে একটু একটু শিক্ষা দিলে বুঝতে পারে মানুষের কিছু শরীরের ভাষা থাকে না তাকানো হাব ভাব এগুলো কিন্তু আপনারা যেহেতু এগুলো করেন না তো সেইগুলো এর মাধ্যমেও কিন্তু শেখা যায় আর যেহেতু ওরা ছোটো থাকে তো অনেক সময় বললেও তো বোঝানো যায় না তো এইগুলো কি স্যার একটু করা যায় তো এটাই আমার বক্তব্য ছিল যে গৃহবধূ হিসাবে এইগুলো যদি মানে যে জিনিসটা শেখালে খুব তাড়াতাড়ি তাদের মনে গেঁথে যাবে তো এই আমি বললাম ভুলে গেল সেটা না পুরো একদমই তাদেরকে রক্তস্থ করে দেওয়া মেয়েদেরকে যে এই তাকানোটা ভালো না এই টাচটা ভালো না হ্যাঁ এইগুলো যেন সে বুঝতে পারে তো আপনাদের যখন আপনারা স্কুলে এলে যাচ্ছেন তো সেইগুলো আর একটু মানে শুধু বোঝালেন শুনে আসলো প্রত্যেক দিনের পড়ার মতন এরকম নয় সেই শিক্ষাটা যেন একদম মানে সে প্রতিদিন চলাফেরা করার মধ্যমে যেন সে বুঝতে পারে হ্যাঁ যে এইটা মানে ঠিক নয় এটা ঠিক সেইভাবে সে যেন এই ছোটো বয়স থেকে বুঝতে পারে যে এই তাকানোটা আজকে তার ভালো ছিল না কিম্বা এই যে স্পর্শটা গাড়িতে পেলাম এইটাও ঠিক ভালো ছিল না হ্যাঁ এই জিনিসগুলো শেখানো হয় তো খুবই ভালো খুবই ভালো ও আমি এই জন্যই বললাম আর কি তো এছাড়া আরও অনেক রকমের আছে হয়তো পন্থা তো ঠিক আছে স্যার ভালো থাকবেন আবার পরে কথা হবে